হ্যালো

বলছি এটা এই আমি ব বজবজ থেকে বলছি আপনার আপনার কি সাইকেল দোকান আছে ও এই নম্বরটা আমার একটা বন্ধুর কাছ থেকে পেলাম তা আপনার সব সব রকম সাইকেল আছে কি না বাচ্চাদের বড়দের মানে মোটামুটি সব কিছু আছে এই এই বছর পাঁচেকের ছেলের বাচ্চাদের সাইকেল কিছু লাগবে কিছু ওই সোজা হ্যান্ডেল পাওয়া যাবে ও সোজা হ্যান্ডেল কিছু লাগবে আর এমনি বড় সাইকেলও অল্প কিছু লাগবে আমার আর আর একটা দোকান আছে ছোটখাটো তাই জন্য আমি বিক্রি করব হ্যাঁ দাম একটা বলুন না ছোটগুলো কীরকম বাচ্চাদের পাঁচ বছর হ্যাঁ অত আর বিক্রি করব কতয় আমার আমার আমারও তো বিক্রি করতে হবে সেরকম বুঝে রেট বলুন আমারও তো বিক্রি করতে হবে হুম ঠিক ঠিক ঠিক আছে তাহলে তা কখন গেলে আপনার সঙ্গে দেখা হবে

আর আমার সকালে তো টাইম পাব না ঠিক আছে গেলে আমি ওই কাল বিকালে হ্যাঁ সে ক্যাশ পাশেই নেব অসুবিধা কিচ্ছু নেই হুম হুম